পশ্চিমবঙ্গের কলকাতা জেলার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসে ভীষণভাবে উপভোগ করেন পর্যটকরা তাছাড়া এই রাজ্যে ছৌনাচ কত্থক মনিপুরী ভারতনাট্যম বিভিন্ন ধরনের নৃত্য হয়ে থাকে যা পর্যটকদের বিভিন্নভাবে আকৃষ্ট করে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই খাবারের দোকানের ছড়া ছড়ি তাছাড়া নানা ধরনের খাদ্যও তৈরি হয়ে থাকে যার জন্য সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গ হল এক আকর্ষণীয় স্থান তাছাড়া এই রাজ্যে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটেছে যেমন হস্তশিল্প মাটির শিল্প তাঁত শিল্প সুতো শিল্প ইত্যাদি পশ্চিমবঙ্গের আরও কিছু দর্শনীয় স্থান হল দক্ষিণেশ্বর বেলুড় মঠ দার্জিলিং সুন্দরবন দিঘা শান্তিনিকেতন যেখানে পর্যটকরা দূর দূরান্ত থেকে আকৃষ্ট হয়ে উপভোগ করতে আসে